বাংলায় তেরো মাসের বারো মাসের তেরো পার্বণ সেই জায়গা থেকে আমাদের বাংলায় বিভিন্ন ধরনের পুজো হয় দুর্গা পূজা কালী পুজো সরস্বতী পুজো ক্লাবগুলোতে স্কুলগুলোতে সমস্ত সরস্বতী পুজো হয় তাছাড়া তো দীপাবলি আছেই হ্যাঁ হোলি যেমন আমাদের অনুষ্ঠানের মধ্যে একটা হোলি মানে ব্যাপক চারদিক রঙে রঙিন হয়ে যায় জন্মদিন তো জন্মদিন পালন হয়ই প্রত্যেক বাড়িতে তাতে নিমন্ত্রণা থাকে অনুষ্ঠানে আমরা যাই আর বিবাহ বন্ধন তো প্রতি ঘরে ঘরেই একটা বড়ো একটা অনুষ্ঠান সে অনুষ্ঠানে যোগদান করতে আমাদের খুব আনন্দ হয় এবং মজা হয় পুরোনো দিনের কথা মনে পড়ে যারা বিবাহিত তারা নতুন বিবাহস্থানে গিয়ে তাদের কিন্তু তাদের বিবাহ দিনের কথাও তাদের মনের মধ্যে অবগত হয়